হ্যাঁ আমি দুধ দিই বলুন হ্যাঁ হ্যাঁ আমি একদম আপনাকে খাঁটি দুধ দেব হ্যাঁ একদম ঠিকই বলেছেন আমি ওইসব জল মেশাই না আমি একদম খাঁটি দুধই দিই তো আপনি একদম নিশ্চিন্তে থাকতে পারেন না না আপনি একদম নিশ্চিন্তে থাকুন কোনো দু নম্বরি হবে না আপনি একদম খাঁটি দুধই পাবেন তো আমি তিরিশ টাকা লিটার

হ্যাঁ হ্যাঁ আপনি একদম খাঁটি দুধই পাবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি লিখে রাখছি আপনার যেদিন দরকার হবে আপনি সেদিন আমাকে ফোন করবেন আমি আপনাকে দুধ দিয়ে দেবো হ্যাঁ হ্যাঁ ভালোই হবে হ্যাঁ হ্যাঁ রাখুন হ্যাঁ